আমি কোন পর্বত আরোহণে ঠিক যাইনি আমি গিয়েছিলাম পাহাড় দেখতে অয্যোধ্যা পাহাড় পর্বত আরোহণে যাওয়ার সুযোগ এখনো পর্যন্ত হয়নি তো পাহাড় অয্যোধ্যা পাহাড়ের ওখানে যখন ঘুরতে গিয়েছিলাম দেখলাম সবাই উপরে উঠছে আমারও খুব ইচ্ছা গেল উঠতে তো তখন খুব ঠান্ডাও ছিল আমি পর্বতে মানে পাহাড়ে উঠছিলাম সবার দেখে দেখে একসাথে আমরা কয়েক জনই ছিলাম উঠছিলাম খুব ঠান্ডা ছিল বলে কোট ফোট পরেও ছিলাম তবুও এত ঠান্ডা লাগছিল যত উপরে উঠছি ঠান্ডা বাড়ছিল অনেকটা ওঠার পর মনে হচ্ছিল হাঁফ ছাড়ছে এত কষ্ট হচ্ছিল কিন্তু অনুভবটা খুব সুন্দর ছিল কারণ যেহেতু বর্ধমানে আমরা থাকি তো এখানে সেরকম কোন সুযোগ সুবিধা নেই বা সেরকম কোন অনুভূতিও আমরা করতে পারি না খুব ভালো অনুভূতি ছিল আর কিছুটা ওঠার পর প্রায় আমরা উপরে চলেই এসছিলাম কিন্তু দেখলাম যে আর যেতে পারবো না কারণ যথেষ্ট কষ্ট হচ্ছিল আর সম্ভবও ছিল না অতটা ওঠা তখন ওখানে কিছুটা রেস্ট নেওয়ার পর আবার নিচে ফিরে এলাম অনেক ফটো তুলেছিলাম খুব সুন্দর দৃশ্য ছিল ওখান থেকে মনে হচ্ছিল পুরো পশ্চিমবঙ্গটা দেখতে পাচ্ছি এত সুন্দর অনুভব আমি কক্ষনো করিনি